আমি মোটামুটি জন্মসূত্রেই সাহিত্য প্রেমটা আমার মধ্যে আছে আমরা যারা আমাদের যাদের একটু বয়স গেছে তারা কেউই আমি মনে করি ইলেকট্রনিক উপায়ে বই পড়তে ভালোবাসি না এবং অডিও বুক শুনেও আমরা অতো আমরা মজা পাই না আমাদের গল্প বই পড়বো একটু আয়েস করে খাওয়া দাওয়ার পর বালিশে মাথা দিয়ে হ্যাঁ এইভাবে গল্প বই পড়বো পাঁচ পাতা পড়লাম আবার দু মিনিট রেস্ট নিলাম আবার পাঁচ পাতা পড়লাম এইভাবেই আমরা পড়তে ভালোবাসি কিন্তু এই ইলেকট্রনিক জিনিসে ইলেকট্রনিক একটা বই পড়ছি একেই তো চোখের ওপর প্রচণ্ড স্ট্রেন পড়ে তারপরে বই পড়তে পড়তে খুব সুন্দর জায়গাতে পৌঁছিয়ে গেছি সেই সময়ে হঠাৎ ফোন এসে বিরক্ত করতে শুরু করলো এগুলো অসহ্য এই জন্য আমি ইলেকট্রনিক বই একেবারেই পছন্দ করি না আর অডিও বই তো করিই না আমি যে আমাদের যেসব বিখ্যাত যেসব সাহিত্যিকরা আছে তাদের বই আমি এখন হামেসাই কিনি যতটা পারি বই মেলা অ্যাটেন্ডও করি আমি সবসময় আমাদের ছাপানো বই পড়তেই ভালোবাসি